হ্যালো ম্যাম হ্যাঁ ম্যাম বলছিলাম যে সামনে তো পঁচিশে বৈশাখ আসছে তো আমি বলছিলাম যে আপনার কাছে থেকে আমি কিছু ছবি মানে আপনি যদি শিখিয়ে দিতেন তো ভালো হত হ্যাঁ তো আমি ভাবছিলাম রবীন্দ্র রবীন্দ্রনাথেরই ছবি আঁকব তো সেটা আঁকব তো কখন যাব আর কী করব সেটা আচ্ছা ম্যাম তারপর বলছিলাম যে কলেজে যে প্রোগ্রাম রয়েছে তা আমি ওইখানে মানে করব প্রোগ্রামটা তো সেখানে আমি ডান্স করতাম তো ম্যাম ডান্সটা তো বলে দিলে ভালো হত আমি তো ফাগুনের মোহনা

আচ্ছা ম্যাম আর বলছিলাম ম্যাম আমি যে কিছু গানও বলছিলাম দেখতাম রবীন্দ্রসঙ্গীতের উপরেই করতে চাই

আচ্ছা ম্যাম তাহলে বলছিলাম ম্যাম আপনিও আসবেন আর আমাকে একটু ভালো করে প্র্যাকটিসটা করিয়ে দেবেন আর আমার কলেজের প্রোগ্রাম রয়েছে তো আপনি গেলেও ভালো হবে আপনিও দেখে আসবেন কলেজের প্রোগ্রামটা ব্যাস ম্যাম এটাই বলছিলাম গেলে ভালো হবে ম্যাম কারণ আপনার কাছে তো আমি সব কিছু শিখব আপনি গেলে আমারও আনন্দ লাগবে কী ম্যাম এসেছে ওটাই বলছিলাম ম্যাম আচ্ছা ম্যাম ওইটাই বলছিলাম ঠিক আছে ম্যাম তাহলে রাখি